গ্রামীণ এলাকার কৃষকরা যে চ্যালেঞ্জের সমস্যা হয় তাদের জমিতে যে ধান হয় ভালো ধান হয় না বা ভালো ফসল ফলে না এই পরামর্শ নেওয়ার জন্যে তারা প্রথমে গ্রামের প্রধানের কাছে যায় এবং তাদের জমির যে ধান হয় না সেগুলোর অধিকার সম্পর্কিতও জানতে চায় এবং স্থানীয় কর্মকর্তাদের উপদেশের উপদেশের উপদেশের শিক্ষা নেয় এবং তারা কীভাবে ভালোভাবে চাষ করতে পারবে সেগুলো তারা তাদের কাছ থেকে পরামর্শ নেয় এখানে সব ধর্মের মানুষ বাস করে যেমন হিন্দু হিন্দু মুসলিম এইসব ধর্মের মানুষগুলো বাস করে এবং এদের সমস্যার সমাধানের সহায়ক হতে পারে এই এই ভেবে মানুষ গ্রামের প্রধানের কাছে সমস্ত সবকিছু জানায় যে আমার জমির ফসল ভালো হচ্ছে না আমার জমির ফসলটা কীভাবে কি করলে ভালো হবে এই বলে এইভাবেই আমাদেরকে সব আমাদের সমস্ত সমাধানের সহায়ক করতে বা হতে পারে